হ্যালো হ্যাঁ নেহার বাবা বলছেন হ্যাঁ আমি হ্যাঁ আমি এই বর্ধমানে স্কুলের একটা মাস্টার বলছি যেটাতে আপনার মেয়ে পড়ে হ্যাঁ বলছি যে আমাদের স্কুল থেকে একটা পিকনিকের একটা আয়োজন করা হয়েছে বুঝলেন তো দিয়ে আমরা কয়েকজন বাচ্চাকে আর কি নিয়ে যাচ্ছি পিকনিকে তো আপনার মেয়েরও সেখানে নাম আছে আর কি তো আপনি চাইছেন যে আপনার মেয়ে পিকনিকে যাবে কি যাবে না না না আমার সঙ্গে ওনার হ্যাঁ ওই আপনার মেয়ের সঙ্গেও আপনার মেয়ের যারা ক্লাসমেট আছে সবাই যাচ্ছে আর কি ঠিক আছে হ্যাঁ সবাই মিলেই যাচ্ছে জন্য আলাদা একটা বাস করা হয়েছে সেখানে ম্যামও থাকবে ওনাদের যে পড়ান আর কি সেই ম্যাম তাছাড়া আরো অনেক টিচার থাকবে আমি থাকব সবাই থাকবে আর কি হ্যাঁ আমাদের পিকনিকটা হচ্ছে ওই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে দিই পিকনিকটা শুরু হবে সকালবেলা থেকে আমাদের বর্ধমানে এখানে সকালবেলায় বাস ঢুকবে সকাল ঐ সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা আপনার মেয়েকে নিয়ে নেওয়া হবে স্কুলে এখান থেকেই তুলে নেওয়া হবে বাসটা আসবে ওখানে তো তখন ওই সাতটায় বাসটা ছেড়ে একদম মুর্শিদাবাদ পৌঁছাবে ধরুন এগারোটার দিকে তো এগারোটার দিকে থেকে সেখানে চা বিস্কুট তারপরে কিছু কলা রুটি পাউরুটি কিছু ঘুগনি টুগনির ব্যবস্থা হবে সকালবেলায় তারপরে দুপুরের দিকে একটু সাদা ভাত আলুর দম তারপরে পটলের তরকারি এবং তারপরে পাঁপড় মিষ্টি চাটনি এগুলো সব ব্যবস্থা রয়েছে এবং সন্ধেবেলায় সন্ধেবেলার দিকে কিছু চাটা হালকা করে চপ টপ মুড়ি দিয়ে খাওয়া হবে তারপরে একবারে রাত সাড়ে আটটা নটা নাগাদ ঘর চলে আসবে সবাই এবার ধরুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সকাল হ্যাঁ হ্যাঁ একদম সবই থাকছে হ্যাঁ হ্যাঁ এবার এবার ওই ধরুন আপনার মেয়ের জন্য ধরুন তিনশো টাকা বরাদ্দ আছে তো তিনশো টাকাতেই আমরা সবাইকে নিয়ে যাচ্ছি আর আপনি চাইলে যেতে পারেন ওর একজন করে অভিভাবক ধরা আছে যে যদি কোন অভিভাবক আর কি যেতে চায় নিজের মেয়ের সঙ্গে তাহলে যেতে পারে অসুবিধা নেই আমাদের গাড়িতে অনেক জায়গা আছে হ্যাঁ সেইক্ষেত্রে একটু বেশি আছে হ্যাঁ হ্যাঁ তাও যদি আপনার কিছু অসুবিধা মনে হয় যে এটা নিয়ে যে ছশো টাকা কেন একটু কম ঠিক আছে আমার কোন অসুবিধা নেই যদি আমরা দেখি যে এইরকমভাবে যে অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কিছু কম সম করে দেব ধরুন ছশো টাকা হলে সেটা চারশোতে করে দেব ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে মোট মিলিয়ে একশো জন মতো যাচ্ছে হ্যাঁ একটা বাস পুরো হ্যাঁ আর সেই জন্য বলে দিই যে এই বুকিংটা করার জন্য আপনাদের হয়তো এই দু দিনের মধ্যে স্কুলে এসে সই সই করে দিয়ে যেতে হবে হ্যাঁ টাকা অ্যাডভান্স করে সই করে দিয়ে আসতে হবে যাতে আমরা আরকি ঠিক করে নিতে পারি যে বাস বাসওয়ালা ধরুন টাকা দিতে হবে আগে থেকে তার জন্য আগে থেকে সবার কাছে টাকা তুলে নিতে হবে তো কিছুই নয় আপনি এক কাজ করবেন এই কাল পরশু করে একবার এই স্কুলে একটু আসবেন স্কুলে এসে একটু আর কি নাম টাম লিখে দিয়ে যাবেন বুঝলেন তো যে আপনার মেয়ে যাচ্ছে কিনা সে জন্য সই করে অ্যাডভান্স করে দিয়ে যাবেন হ্যাঁ অনলাইন ক্যাশ যেটাতেও খুশি আপনি দিতে পারেন আমাদের দু ধরনেরই পেমেন্ট সিস্টেম নেওয়ার জন্য আছে কোন অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলেও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে